হ্যাঁ পশ্চিমবঙ্গের সুযোগ বা সম্ভাবনাগুলি কী কী বলতে দেখুন আপনি চাকরির বাজারে বেতন দক্ষতা চাহিদা এখন অনেক চাকরির ডিমান্ড আপনার এখন অনেকই বাজারে অনেক শিক্ষিত শিক্ষিত ছেলে আছে যে এখনও চাকরি আর কি পায়নি তো চাকরি পেতে হলে আপনাকে অবশ্যই পড়াশুনা করা দরকার তো পড়াশুনা আপনি যদি করে থাকেন তা আপনি অবশ্যই চাকরি পাবেন কিন্তু বলাটা ভুল কারণ অনেক মানুষই এখন বেকার বসে আছে কিন্তু চাকরি পাচ্ছে না তো একটু আপনাকে ধৈর্য রা রাখতে হবে কারণ এখন যে পরিস্থিতি দেশে সেই পরিস্থিতিগুলো একটু লক্ষ্য রাখতে হবে এবং চাকরি হচ্ছে না বললে ভুল অনেকেরই চাকরি হচ্ছে তো সেইগুলো আপনাকে নজর রাখতে হবে তো ইন্টার্নশিপে চাকরি ও চাহিদা স্বাধীন গবেষণাও করা হচ্ছে যে চাকরির ব্যাপারে আর কিছু